আমি গ্রাম গঞ্জের লোক এবারে এখানে ভোটপোট হয় কোনো সমস্যা হয় নি কোনো গণ্ডগোলও হয়নি যে যার মতন ভুলে যায় এবারে বয়স্করা সকালবেলা ভোট দিয়ে যায় আর অল্পবয়সী যারা দুপুরবেলা আসে কেন ওদের তো বয়স্করা ভোট দুপুরবেলা দিলে কোনো অসুবিধে হবে এবারে যে যার ভোট সেটা দিয়ে যায় কোনো ইয়ে হয়নি এবারে কোনো গন্ডগোল হয়নি গ্রাম গঞ্জে অতো গন্ডগোল হয়নি অন্য অন্য এলাকায় গন্ডগোল হয় আর আমাদের এদিকটা অতোটা এ হয়নি ভোট হয়ে গেলে যে যার সব মিলেমিশে থাকে কোনো মিলেমিশে থাকে কথাবার্তা হয় ভালো ভোট হয় আর কোনো ইয়ে হয়নি